আমাদের এই ঝাড়গ্রাম এলাকায় একটা হসপিটাল আছে কিন্তু তাতে পর্যাপ্ত পরিমাণ ওষুধও নেই বেডও নেই এমন কি কিছু দিন আগে এই গরমে ওআরএস আনতে যেয়ে দেখা যাচ্ছে সেখানে ওআরএসও ফুরিয়ে যাচ্ছে এমন কি হসপিটালে যে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন চাই সেগুলোও মানুষকে বাজার থেকে কিনে এনে দিতে হচ্ছে এমারজেন্সিতে রোগী ভর্তি হলে সেখানে মানুষ স্যালাইন পর্যন্ত পাচ্ছে না এখনকার দিনে সরকারের উন্নতির জায়গায় হসপিটাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যে পরিমাণ ওষুধ থাকা দরকার আগের মতো কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না ফলে মানুষ বারবার যাচ্ছে ফিরে আসছে এতে মানুষ যেমন অসুস্থও হয়ে পড়ছে এবং তাদিরকে বাজার থিকে বেশি দাম দিয়ে ওষুধ কিনে রোগীর সেবা করতে হচ্ছে যাতে অত্যন্ত নিম্নমানের মানুষজন বা গরীব লোকজন সরকারি সুবিধা পাওয়ার জন্য সরকারি জায়গায় ছুটে যায় সেই সব জায়গায় সুবিধা না পেয়ে তাদেরকে দুঃখিত হয়ে ফিরে আসতে হচ্ছে আমি মনে করি সরকার যদি এই জিনিসগুলো পরিবর্তন করে চারিদিকে কোনো এতো অনুষ্ঠান না করে এতো পয়সা না খরচা করে স্বাস্থ্যকেন্দ্রে দিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ওষুধের মাত্রা বজায় রাখে তাতে মানুষ অনেক বেশি উপকৃত হবে